আমার সবচেয়ে স্মরণীয় ট্রিপ গোয়া ছিল বোম্বে থেকে গোয়া এটা বেশ একটা মজার থ্রিলিং ছিল আর গোয়ার সৌন্দর্য গোয়ার সব কিছু আমাকে খুব খুব খুব আকর্ষিত করেছে আমার ভীষণ ভালো লেগেছে আমার ওটাই স্মরণীয় ট্রিপ